বাগান শুরু করতে আমাকে অনুপ্রাণিত করার অনেক কারণ ছিল প্রথমত আমি সবসময় প্রকৃতি থেকে শান্তি পেয়েছি বাগানে কাজ করার সময় আমি আমার চারপাশের বিশ্বের সৌন্দর্য উপভোগ করতে এবং আমার মনকে শান্ত করতে পারি দ্বিতীয়ত আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার গুরুত্ব বুঝতে পেরেছি বাগানে আমার নিজের ফল এবং শাক সবজি বাড়ানোর মাধ্যমে আমি নিশ্চিত করতে পারি যে আমি তাজা পুষ্টিকর খাবার খাচ্ছি তৃতীয়ত আমি পরিবেশের জন্য বাগানের গুরুত্ব উপলব্ধি করেছি বাগানই জীবন বৈচিত্র্য বাড়াতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং স্থানীয় অর্থনীতিকে সমর্থন করতে সাহায্য করতে পারে তাই একজন মানুষ নই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বাগান শুরু করার সিদ্ধান্ত নিয়ে নিই তবে আমি গুগল অনুসন্ধানের মাধ্যমে বাস্তব জগত থেকে তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং যা আমাকে বাগান তৈরি করতে অনেক সাহায্য করেছে এছাড়াও সৃজনশীল একটা পরিবেশ তৈরি করার জন্য বাড়ির মধ্যে আমি বাগান তৈরি করি সে বাগান এখন সুন্দর রূপ নিয়েছে